হ্যাঁ আমি বলছিলাম যে তালদি দিয়ে আপনার নাকি সবজি বড় এ আছে গোডাউন আছে আমার সবজি লাগবে হুম বাড়িতে হ্যাঁ আমার বাড়িতে অনুষ্ঠান আছে তো মানে পূজার অনুষ্ঠান আছে অনেক সবজি লাগবে তা আপনি দিতে পারবেন

হুম

হ্যাঁ আচ্ছা আপনি কি আলুও চাষ করেন ও তাহলে আমার মানে এক বস্তা আলু দিয়ে দিন আর কপি বাঁধাকপি ফুলকপি এগুলো লাগবে লঙ্কা কাঁচালঙ্কা গাজর আমি কী করে জানব আমি খরিদ্দার আপনি হচ্ছে দোকানদার হ্যাঁ আচ্ছা আমি হুম পাইকারি দামে দিচ্ছেন হুম আমি তো পাইকারি দামে নেব তা আমার একটু তো কম হবে না হুম হুম হুম হুম হুম আপনি মাল রেডি করে আমাকে পাঠিয়ে দিন না হুম হুম হুম আচ্ছা হুম ঠিক আছে